পূর্ব বর্ধমান জেলায় সবথেকে বড় সমস্যা জলের সমস্যা এখানে জল পানীয় জল পাওয়া খুবই কঠিন ব্যাপার পানীয় জল ঠিকঠাক আসে না প্রায় দিন তো জল লাইন কলের জল এখানে লাইন কলের জল আসেই না মোটরের ব্যবস্থাও করে না কোনো পৌরসভা থেকে জলের ব্যবস্থাও করে না এই জলের ব্যাপারটাই সবথেকে বেশি চ্যালেঞ্জ হয় আর মাঝে মাঝে দেখি রাস্তায় জ্যাম পড়ে গেছে তাড়াহুড়ো করে কোথাও যাওয়ার জন্য রাস্তায় ভিড় আমাদেরকে প্রচুর চ্যালেঞ্জের সমস্যার মুখোমুখি করে জীবনকে প্রভাবিতও করে নেতাদের থেকে আমি জলের আর এই ভিড়ের সাহায্যটা চাই যাতে ভিড় কমে ও জলের ব্যবস্থা পাই